এক লিটার আচ্ছা হ্যাঁ সেটা তো বুঝতে পারছি কিন্তু আমাদের তো কিছু করার থাকে না হ্যাঁ এটা যখন বাড়বে সেটা বাড়বে যখন কমবে কমবে আমরা তো সেইভাবে দামটা নিচ্ছি বুঝতে পারছি যে দামটা বেশি হয়ে যাচ্ছে আপনাদের সমস্যাও হচ্ছে আমাদের তো কিছু করার থাকে না সবসময় হ্যাঁ সেটাই আসলে তেলের দাম বাড়লে তো গাড়ির ভাড়ার দামও তো বাড়বে আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেকটাই হয়ে গেছে আগে আমরা যখন তেল বিক্রি করতাম তখন অনেক কম দামে বিক্রি করতাম এখন তো তার থেকে দশ কুড়ি টাকা করে পার লিটারে বেড়ে গেছে এবং সেটা অনেকটা হয়ে গেছে যেটা সাধারণ মানুষের পক্ষে সত্যিই চালানো খুব কষ্টকর বুঝতে পারছি সমস্ত কিছু

হ্যাঁ সেটা তো ভালো হতো তেল দাম কমার সাথে সাথে গাড়ি ঘোড়া কমে গেলে সাধারণ মানুষ উপকার পেত কিন্তু একবার তেলের দাম বেড়ে গেলে গাড়ি ঘোড়া যখন বাড়িয়ে দিচ্ছে গাড়ির মালিকেরা তখন তো আর আর তো ভাড়া কমাতেও চাইছে না তারা খুব সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টকর এটা বুঝতে পারছি বুঝতে পারছি সমস্ত কিছুই ঠিক আছে